পরিবারের মহিলারা মাছ ধরে আর কি পরিবারের মহিলারা মাছ ধরে বাড়িতে ছোটো ডোবা কিংবা বাড়ির পুকুরে ছিপের সাহায্যে ধরে মহিলারা মাছ ধরে মাছ ধরে মহিলারা তো আর জাল ফেলতে পারে না সেজন্য মহিলারা বাড়িতে ছিপ দিয়ে মহিলারা ছিপ ফেলে খাল পাশের খালে বা পুকুরে বা ছোটো ডোবায় মাছ ধরে থাকে তারা তো মহিলারা সমুদ্রতে মাছ ধরতে যেতে পারে না এই কারণ কেননা তারা বাড়ির বধূ তাদের সম্মান আলাদা বাড়ির বধূ হিসাবে তাদের অনেক সম্মান করেছে এবং তাদেরকে বাড়িতেই থাকার জন্য বলা হয়েছে তারা বাড়ির রান্না কাজ মশলা বাটা রান্না করা মাছ ধরে খাওয়ানো রান্না করা বাড়িতে বাচ্চা সন্তান সন্ততি কিংবা হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি এসব যারা আছে আর কি তাদেরকে খাওয়ান দাওয়ান করানো তাদেরকে ভালোভাবে দেখাশোনা করার জন্য তাদের শরীর কেমন আছে দেখার জন্য তো সেজন্য তাদেরকে দেখাশোনা করার জন্য মহিলারা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না সমুদ্রে মাছ ধরতে যাওয়াটা অনেকটা দূর হয়ে যাচ্ছে এবং মহিলাদের পক্ষে সেটা সম্ভব না মহিলারা সেটা করতে পারে না একটা পুরুষদের কাজ এটা সমুদ্রে মাছ ধরতে যাওয়া তো সমুদ্রে পুরুষরাই মাছ ধরতে যাবে মহিলারা বাড়িতে থাকবে থেকে মহিলারা বাড়ির সমস্ত কাজ করবে অনেক সংসারে যেসব কাজ হয় বাড়ির রান্না করা জামাকাপড় কাচা সকলকে সকলকে সুস্থভাবে খাওয়ান দাওয়ান করা ইত্যাদি ইত্যাদি এই সব সেজন্য মহিলারা সমুদ্রে মাছ ধরতে যাওয়া যেতে পারে না